ভারতের পরিবহন ব্যবস্থা এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু আমাদের গ্রামের দিকে এখনো কিছু কিছু সমস্যা রয়েছে হঠাৎ করে যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে সেইভাবে গাড়িঘোড়ার ব্যবস্থাটা এখনো থাকে না আগে থেকে হয় ফোন করে বলতে হয় না হলে হয়তো ভিড় গাড়ির মধ্যে আমাদের যেতে হয় কিন্তু একটু শহর অঞ্চলে অবশ্যই সেখানে গাড়িঘোড়ার অনেক উন্নতি হয়েছে অনেক বাস অনেক ট্রেন সেখানে চলাচল করে মানুষ যে কোনো সময় সেখান থেকে অনায়াসে ঘরে ফেরা বা কাজের জায়গায় সেখানে যেতে পারে কিন্তু আগে যেভাবে গাড়িঘোড়া একদমই ছিল না হেঁটে মানুষের রাস্তা পারাপার করতে হতো বা কাজের জায়গায় যেতে হতো এখন মানুষের যোগাযোগ ব্যবস্থাটা অনেকটাই সুগম হয়েছে পরিবহন ব্যবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে